আমি কোনো দিন ইউএফও দেখি নি কিন্তু আমি টেলিভিশনে অনেক সময় কার্টুনে এবং টিভিতে সিনেমায় ইউএফও লক্ষ্য করেছি আমি জানি না এলিয়ান আছে কি না কিন্তু আমি যতোটা পড়াশুনো করে জানতে পেরেছি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের এখনো জীবন সন্ধান মেলে নি তাই আমি বলতে পারছি না কোন গ্রহে জীব আছে কিন্তু এটা জানা গেছে যে মঙ্গল গ্রহে কয়েক বছর আগে সেখানেও না কি জল ছিলো কারণ সেখানকার পাথরে আমরা জলের দাগ দেখতে পাই সেই দাগ থেকে আমরা অনুমান করেছি যে মঙ্গল গ্রহে না কি জল ছিলো